পশ্চিম বর্ধমান জেলার প্রধানত জাতিগত ও ভাষাগত গোষ্ঠীগুলি হচ্ছে সাধারণত এখানে বাঙালি বিহারি খ্রিস্টান মুসলমান পাঞ্জাবি এই ভাষা এবং এই সংস্কৃতির মানুষগুলিকে এইখানে দেখা যায় তারা আর দশ পাঁচটা মানুষের মতন সাধারণভাবেই তাদের জীবনযাপন করেন এবং তাদের সাথে যোগাযোগ করেও তাদেরকে নিজের প্রতিবেশীর মতন খুব একটা আপন না করে পেলেও তাদের সাথে যোগাযোগ করে ভালোই মনে হয় কিন্তু জাতি উপজাতি ভাষার সংস্কৃতি নিয়ে মানুষের মধ্যে কিছুটা হলেও ভেদাভেদ এখনও পর্যন্ত থেকে গিয়েছে